আমরা স্বনির্ভর গোষ্ঠীতে কাজ করি আমরা সব সব মেয়েরা মিলে হাতের কাজ করে আমাদের গ্রুপটাকে উন্নতি করি এবং সেইভাবে আমাদের পরিবারেও আর্থিক সাহায্য আসে আমরা কেউ কেউ শোলার কাজ করি কেউ কেউ পুতুলের কাজ করি কেউ কেউ মাটির কাজ করি আমরা দল থেকে ঋণ নিয়ে সেইসব গ্রুপ সেইসব বা কুটির শিল্পগুলো করে থাকি এই সেই ফুলগুলো যে শোলার ফুল আমরা করে থাকি সেইগুলো বাইরে চলে যায় আমরা তার থেকে একটা পারিশ্রমিক পাই এবং সেটা আমাদের সংসারে কাজে লেগে যায় যারা মাটির পুতুল তৈরি করে তারাও বাইরে সেগুলো বিক্রি করে তার থেকে তাদের সংসারে আয় উন্নতি হয় এরপরে যারা এমনি ওই প্লাস্টিকের জিনিস তৈরি করে কিংবা এখন যে ওই উলের কাজ কেউ কেউ করছে এইগুলো তারা বিভিন্ন জায়গায় সাপ্লাই করে তারা বিভিন্ন জায়গায় দেয় দিয়ে সেখান থেকে তারা কিছু টাকাপয়সা নিয়ে তাদের সংসারে উন্নতি করে এইভাবে আমাদের আমরা কুটির শিল্প করে আমাদের নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি এবং আমাদের বাড়ির মানুষজনেদের কিছু কিছু সাহায্যও হয়ে থাকে